হ্যাঁ আমার প্রিয় শিল্পী বলতে গেলে প্রিয় প্রিয় অনেকেই রয়েছে তাদের মধ্যে আমি প্রথমে যাকে রাখতে চাই সেটা হচ্ছে কুমার শানু এই ওই নব্বই দশকে যেহেতু আমার দ জন্ম ওই সময়টাতে অনেক শিল্পীই ছিল প্রত্যেকেই ভালো গান করে তাদের মধ্যে কুমার শানু মানে সবাইয়েরই একটা হৃদয় ছুঁয়ে গেছে কুমার শানুর গান সে সেহেতু আমারও সবাইয়ের মতো কুমার শানুই আমার আমি বেস্ট প্রিয় গায়ক যেখানে তখন আমি ছোটবেলায় আপনি যেখানেই যাবেন মানে পূজা বাড়ি বলুন যে কোনও অনুষ্ঠান বাড়িতে আপনি কুমার শানুর গান শুনতে পাবেন সেইগুলো শুনে শুনে আপনার জীবনের সাথে রিলেট করতে পারবেন সমস্ত গানই ওইরকম ছিল

কুমার শানুর যে কণ্ঠ বাকিদের থেকে অনেক আপনাকে অ্যাট্রাক্ট করে

বাকিদের থেকে একটু বেশি বলতে পারেন আর আপনারা সবাই নিস আপনারা জানেন যে কুমার শানুর একটা রেকর্ডও রয়েছে এক দিনে আঠাশটা গান করার

ওয়ার্ল্ড রেকর্ড এ সমস্ত কারণ রয়েছে